হ্যালো বলছিলাম আপনার গাড়িটা এখন ভালো আছে বলছিলাম ওই আগের বছরে যে আমরা গিয়েছিলাম বেড়াতে এ বছরেও তো গাড়িটা একটু দরকার মানে সবাই একটা টুর করেছি বেড়াতে যাবো তা আগেরবারে তো আপনি যা ব্যবহার করেছেন মানে যেখানে আমরা দাড়াইঘাটে ঘাটে আপনারা তো সেখানে দাঁড়ান নেই শুধু আপনি নিজের মতোনই চালিয়ে এসেছে মানে টয়লেট মানে মানে গাড়িতে মানে সব মানে অতোক্ষণ থাকলে তো মানুষ মানে আমাদের তো টয়লেট মানে পেতেই পারে তা সেখানে সেখানে তো আপনারা দাঁড়ান নি তা আমাদের তো খুব অসুবিধা হচ্ছে তো এবারে কি ওই সব সমস্যা হবে তা টাইম আছে ঠিক আছে তা আমরাও তো মানে আমরা তো যেখানে যেখানে মানে একটু দাঁড়াতে হয় একটু টাইম মেনটেন করলে দাঁড়ালে আমাদেরও তো সমস্যাটা তো সমাধান হয় নিজেরা যদি চাই সব কিছুই হয় আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবারে একটু মানে একটু যদি ভালোভাবে সবার দিকে একটু খেয়াল রাখবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি আপনারও অসুবিধা হচ্ছে আমারও অসুবিধা হচ্ছে কারণ আমার তো স্বামী তো কন্ট্যাক্ট আমি আমার মানে আমার দেখে সবাই আমার সঙ্গে যাচ্ছে তাই সবার অসুবিধার কারণটা আমাকেই দেখতে হয় আম আমার কাছে মানে সবাই বলে তাই আমি ওদের দায়িত্ব করে নিয়েছি মানে আমাদেরও ওদের দিকটা দেখতে হবে তাই দুজার পক্ষে যদি কোনো অসুবিধা না হয় সেই কারণেই বলছিলাম তা ঠিক আছে রেখে দিচ্ছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে